একবার আমি দোকান থেকে হাজার টাকা দিয়ে একটি স্পার্কি কোম্পানির জিন্স কিনেছিলাম এবং জিন্সটি আমার নীল রঙের ছিলো জিন্সটি আমি প্রায় দু বছর ধরে ব্যবহার করছি এবং জিন্সটি আমার এখনো পর্যন্ত কোনো ছেঁড়েনি এবং জিন্সটিতে কোনো রকমের রঙও উঠেনি এবং জিন্সটি অনেক মোলায়েম এবং নরম জিন্সটির কাপড়ও অনেক ভালো তবে এই স্পার্কি কোম্পানির জিন্সটি অন্যান্য জিন্সের মতো অতটা ভারী নয় তার জন্য এটি পরতে আমার খুব সুবিধেও হয় এবং জিন্সটি আমার খুব ভালো লেগেছে এবং আমার মতে মনে হয় জিন্সটি আমার হাজার টাকার তুলনায় খুব ভালো হয়েছে এবং আমার জিন্সটি কিনে খুব একটা লস হয় নি বরঞ্চ ঘুরে আমার লাভই হয়েছে